আমার আমার পরিচিত অনেকে বিজ্ঞান বা গণিত পড়ার জন্য টিউশন নিয়েছে কিংবা অতিরিক্ত ক্লাসও করেছে যেমন আমার কাকুর মেয়ে আমরা নিম্নমধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু এখনকার যুগে বিজ্ঞান কিংবা গণিত মানে সাইন্সের যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখন আলাদা আলাদা করে টিউশন নিতে হয় কিন্তু সেই টিউশনগুলো এতটাই কস্টলি যে আমাদের মতো নিম্নমধ্যবিত্ত ফ্যামিলিতে ইচ্ছে থাকলেও আমরা পারি না সেই টিউশনগুলো নিতে এমন অনেকে আছে হ্যাঁ এমন অনেক টিউশন আছে যেগুলো এতটাই টাকা নেয় কিন্তু ইচ্ছে আছে পড়তে যাওয়ার গেলাম ভর্তি হলাম কিন্তু সেখানে মনের মতো সেই স্যার সেইভাবে মনের মতো করে পড়ান না নিজের মতো করে পড়িয়ে চলে যান না বুঝতে পারলে ওটা যদি আবার রিপিট করতে বলা বলা হয় তাহলে উনি সেইভাবে রিপিট করেন না অনেক রকমের কথা শোনান এমনকি এমনও অনেক স্যারেরা আছেন যারা মানে স্টুডেন্টের মেরিটকে প্রা প্রাধান্য দেয় বেশী কোন স্টুডেন্ট যদি ভালো হয় পড়াশোনায় কিংবা সে যদি খুব গরিব ফ্যামিলি থেকে আসে তাকে যেমন বিনা পয়সায় পড়ায় এমন অনেক আমার পরিচিত আছে যারা অনেক গরিব দিন আনে দিন খায় তা তারা সায়েন্স নিয়ে পড়েছে বিজ্ঞানের বিজ্ঞানের যেমন ফিজিক ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি কিংবা ম্যাথ ম্যাথের যে টিউশনগুলো পুরোটাই বিনামূল্যে পড়েছে শুধুমাত্র তার মেরিটের জন্য এমন অনেক স্যার আছে যারা ওইসব গরিব স্টুডেন্টদেরকে কোন কোন কোনোভাবেই তার নিজের কোচিংয়ে নেয় না শুধুমাত্র তারা টাকার জন্য নেয় না কিন্তু কিন্তু কিছু কিছু স্যার আছে যারা এতটাই দয়ালু হয় তারা এইসব স্টুডেন্টদেরকে নেয় পড়ায় সেইসব সেইসব স্যারের সেইসব স্যারেরা সেইসব স্যারদেরকে যদি আমরা পাই তাহলে আমাদের মতো নিম্নমধ্যবিত্ত ফ্যামিলিদের যে স্টুডেন্টদের যে স্বপ্নটা থাকে সেই স্বপ্নটাও আমরা পূরণ করতে পারি